পশুপালনে কৃষকরা যে সাধারণ সমস্যার মুখোমুখি হন সেগুলো হচ্ছে যে ওনারা বেশিরভাগ দিকে গরু পোষেন গরু ছাগল ইত্যাদি ওনারা পোষেন তো অনেক পশু আছে যে যারা পোষ মানতে চায় না তো সেটাও একটা ওনাদের সমস্যা গরুটাকে পোষ মানানো তারপর পশুদের অসুস্থতা এগুলো নানা রকমের সমস্যার মুখোমুখি হতে হয় ওনাদের আর সেগুলো কাটিয়ে উঠতে হবে হচ্ছে পশুর যদি শরীর অসুস্থ হয় তো তখন তাকে সময়ে ওষুধ দেওয়া তাকে খেতে দেওয়া তাকে ঘরের মধ্যে বন্দী না করে তাকে বাইরে নিয়ে যাওয়া তো এগুলো করা উচিত আর তাছাড়াও পোষ মানতে না চাইলে পশুরা মানুষের কাছে ভালোবাসা আশা করেন তো তাকে ভালোবাসা দিয়ে তাকে খাবার দিয়ে স্নেহ করে এরকম তারপর শরীর খারাপ যদি হয় তাকে ওষুধ খাইয়ে এই ভাবে ভাবে পোষ মানাতে হয় এমনিতেও কোনো কাউকে পোষ মানানো অতোটা সহজ না না তো এগুলোই আছে আর কিছুদিনের জন্য দূরে থাকলে পশুদের দেখাশোনা আমাদের বাড়িতে যারা যারা থাকেন বাবা মা তো ওনাদের দেখাশুনো করতে হবে আর আর হ্যাঁ আর প্রাণী সংক্রান্ত কোনো খারাপ ঘটনার সম্মুখীন আমি হয়েছি যেমন ধরুন যে কোনো এক জায়গায় দেখেছি আমি যে ঘোড়াকে মুখটা বন্ধ করে তাকে সিগারেটের ধোঁয়া দেওয়া হচ্ছে যাতে সে নেশাগ্রস্ত হয়ে ওনাদের কাজটা হাসিল করে দিতে পারেন তো এরকম সব হয় আমি দেখেছি তারপর তাদের মধ্যে নেশার ইনজেকশান দিয়ে তাদেরকে পোষ মানানো হয় তো এইগুলো করা উচিত নয় এইগুলো হয় এরকম ঘটনার নানান ঘটনার সম্মুখীন আমি হয়েছি